হ্যাঁ আমাদের প্রাচীন এবং মধ্য যুগে ভারতের কিছু বিখ্যাত রাজাদের কথা আমি ছোটোবেলায় স্কুলে পড়েছি এবং শুনেছি যেমন বাবর আকবর শাহজাহান অশোক তো এরা যাদের কথা আমি স্কুলে শিখে শুনেছি পড়েওছি যেমন শাহজানের স্ত্রীর জন্য তাজমহল বানিয়েছিলো শাহজানের স্ত্রী মমতাজ ছিলো তার জন্য তাজমহল বানিয়েছিলো এবং সে মমতাজ যখন মারা যায় তাকে তখন ওই তাজমহলের সামনে তার সমাধি দিয়েছিলো এবং যে ওই তাজমহল বানিয়েছিলো শাহজাহান তার হাত দুটোকে কেটে দিয়েছিলো যাতে ওই রকম তাজমহল না আর যেন না বানাতে পারে তো আর যখন সত্য রাজারা যখন যুদ্ধ করতো তো যখন অশোক আর এসে যখন যুদ্ধ করেছিলো তো যখন সে যুদ্ধ করার পর দেখতে পেলো যে অনেক সাধারণ মানুষ এই যুদ্ধক্ষেত্রে মারা যাচ্ছে অনেকজন মানুষ কি দেশ ছাড়া হয়ে যাচ্ছে নগর যে দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছে প্রাণ দিয়ে দিচ্ছে তো তখন সে যুদ্ধকে কী করেছিলো সব তো বন্ধ করে দিয়েছিলো তাই এরকম রাজারা অনেকেই অনেকই অনেক কিছু করেছিলো আমরা ইতিহাসে ইতিহাস পড়ে জানতে পেরেছি তারাদের অবদান প্রচুর কিন্তু আমরা সবটাই স্কুলে শিক্ষকদের কাছে আমাদের জানা এবং ইতিহাস বই পড়ে আমরা জানতে পেরেছি তো রাজারা তখন এরকম কো এই সব করতো আর আকবর শাহজাহান বাবর এরা তো সব থেকে বড়ো রাজা ছিলো তো এদের নাম আমরা ইতিহাসের বইয়েতে দেখেছি তো এদের অবদান আছে